আমি একটি কুলার কিনেছিলাম গত দশ দিন ধরে ব্যবহার করছি তার হাওয়া একদমই ভালো নয় ঠান্ডা জল দেওয়া হলেও হাওয়া ঠিকঠাক পাওয়া যায় না কুলারটির গুণমানের তুলনায় দাম অনেক বেশি এছাড়া আরও কিছু অসুবিধা রয়েছে কুলারটির চাকাগুলো ঠিকঠাক ঘোরে না